হ্যাঁ আমি ফেসবুক ও ইনস্ট্রাগ্রাম থেকে খবর পাই আমার পরিবারের আমার বাবা মা এবং আমারা তিন জনই ফেসবুক ইনস্ট্রাগ্রাম ব্যবহার করে থাকি আপনি ঠিকই জানেন যে ইনস্ট্রাগ্রাম এবং ফেসবুক থেকে বিভিন্ন রকমের খবর পাওয়া যায় কিন্তু তা সর্বদা সঠিক হয় না এবং নির্ভরযোগ্য হয়ে ওঠে না তাই যে কোন খবর পাওয়ার পরই তার সত্যতা সর্বদা যাচাই করে নেওয়ায় উচিৎ এবং তারপরে তাকে বিশ্বাস করা উচিৎ